আমাদের এই অঞ্চলে সাধারণত দুটো ধর্ম আছে হিন্দু মুসলিম বেশিরভাগই এই দুটো ধর্ম নিয়েই আমরা এখানে বাস করি এখানে মুসলিম ও হিন্দু সবাই আমরা একত্রে যে কোনো অনুষ্ঠানে যোগদান করি যেমন হিন্দুদের দুর্গা পুজোটা সবথেকে বড়ো পুজো আর মুসলিমদের ঈদ এই ঈদের মহরম এই ক্ষেত্রে আমরা মিলেমিশেই থাকি হিন্দুদের দুর্গাপুজোর সময় আমরা অনেক জায়গায় অনেক অনেক ঠাকুর দেখতে যাই আর অনেক ভালো ভালো প্যান্ডেল হয় লাইটের ব্যবস্থা থাকে লাইটিং সেগুলো আমরা সব দেখি আনন্দ করি আমাদের সঙ্গে মুসলিমরাও যোগদান করে তারপরেও আমাদের পৌষ মাসে পৌষ পার্বণ সেই পার্বণটাও আমরা মানে বিভিন্ন ধরনের খাবার দাওয়ার দিয়ে একটা উৎসব টাইপের পালন করি যেমন নবান্ন উৎসব আছে পৌষ পার্বণ আছে তারপরেও লক্ষ্মী পূজা সরস্বতী পূজার সময় আমরা একত্রে আমাদের মানে পুজোর যে মন্ত্র উচ্চারণ করি পূজা করি তারপরেও আমরা বিভিন্ন জায়গায় নানান ধরনের সেজে বিভিন্নভাবে ঘুরতে যাই ভালো ভালো ভালো খাবার দাবার খাই ঘুরি আর মুসলিমদের এর ঈদের সময়ও যে সিমাই তারপরে এই ক্ষেত্রে হিন্দুরা যোগদান করে আর হিন্দুদেরও যে কোনো খাওয়ার দাওয়ার কোনো কিছু অনুষ্ঠানে হলে মুসলিমদেরও সেখানে যোগদান করানো হয় ওরা আসে এগিয়ে আসে নিজের থেকে এইভাবে হিন্দু মুসলিম দুটি ধর্ম আমরাব মিলেমিশে থাকি আমাদের বাড়িতে সরস্বতী পূজা হয় লক্ষ্মী পূজা হয় তারপরেও বিশ্বকর্মা পূজা হয় মনসা পূজো হয় মনসা পূজো সাধারণত অনেক ধরনের খাবার দওয়ার হয় সেখানেও সবাই আনন্দ করে একত্রে এসে সেই উৎসবটাকে অনেক বাড়িয়ে তোলে এভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পুজো পার্বণে মানে আমাদের ধর্ম নিয়ে কেউ কাউকে ছোটো করে না এভাবেই আমাদের দিনগুলো ভালোভাবে চলে